দৌড়ানোর সময় আমি আঘাতের অবশ্যই সম্মুখীন হয়েছি সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে আপনি যখন দৌড়াবেন আপনাকে প্রথমত আপনার যদি অভিজ্ঞতা না থাকে তো আপনার যতই অভিজ্ঞতা থাকুক একটা কোনো কারণে আপনি মনে করেন পড়েই গেলেন তো আপনি আঘাতের সম্মুখীন হবেন আঘাতের সম্মুখীন যদি হন আপনি যদি কোনো কম্পিটিশানের জন্য দৌড়াচ্ছেন বা চাকরির জন্য দৌড়াচ্ছেন আপনাকে তখন ওই আঘাতকে দেখলে হবে না আঘাতকে আপনি দেখলে হবে না আপনাকে উঠে রানিং করতে হবে তো রানিং চালিয়ে যেতে হবে আর আপনি যদি এমনি কোনো কারণে দৌড়াচ্ছেন বা পড়ে গেলেন তো আপনি সেটার সম্মুখীন হয়েছেন এ তা আপনি সেগুলি কীভাবে বেরিয়ে আসবেন বেরিয়ে আসবেন বলতে আপনার রান মোটামুটি কমপ্লিট করে প্রথমত একটু আপনার ওইখানে ব্যান্ডেজ বা সেট টপ বক্স দেখবেন মাঠে গ মাঠে মাঠে যদি আপনি না পান এই ব্যবস্থাগুলো কোনো মেডিকেল দোকান থেকে বা বাড়িতে এসে আপনি এগুলো করতে পারেন কারণ একটু যদি লেগে যায় ও কোনো সমস্যা হয় না কারণ খেলাধুলা তো করলে আপনি একটু আঘাত পাবেনই বা ছিঁড়ে যাবে এগুলো তো স্বাভাবিক হয় ছোটো থেকেই হয়ে আসছে আমাদের সেটা কোনো ব্যাপার না তো এইসব জিনিসকে খেলাধুলা করতে গেলে কিছু মাইন্ড করা যাবে না তো আপনি বাড়িতে এসে ফার্স্ট এড বক্স লাগিয়ে নেবেন তো আপনি এভাবে আর কি আঘাতের সম্মুখীন অনেকবারই হবেন যে সম্মুখীন হবেন বলে সব হয় আর কি আমিও হয়েছি তো আর কি এভাবে আপনি বাড়িতে এসে আপনি করতে পারেন সব সম্মুখীন দূর করতে পারেন তো এগুলি আপনি সেগুলি থেকে বেরিয়ে আসবেন